আমার এলাকা সর্বতম ফলনশীল ফসল হল আলু এই আলু খুব কম ব্যয়েই মানুষ লাগাতে পারে এবং এর থেকে অনেক কিছুই পাওয়া যায় যেমন আলু কিছু মানুষ লাগালো তার থেকে যেয়ে মার্কেটে বিক্রি করলো অনেক বেশি অর্থ উপার্জন করে থাকে এবং ঘরে গরু পোষা হয় সেখান থেকে গোবর দেয় সেই গোবর জমিতে ছড়িয়ে দিলে সেটা সেই মাটিটা উর্বর হয়ে যায় সারের খরচাটাও কমে যায় এবং আলু উঠলে কিছু আলু স্টোর করে রাখা হয় বীজ হিসাবে যাতে সেই বীজ আবার পরের বছর লাগানো যায় বীজ বীজ কিনতে না হয় এরকমভাবে রাখা হয় স্টোর করে আলু থেকে মানুষ অনেকটাই লাভদায়ক এই আলু থেকেই মানুষ অনেক কিছু করতে পারে অনেক অর্থ উপার্জন করে অনেক কিছু করতে পারে